পশ্চিমবঙ্গ এক সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনস্থল এখানে প্রচুর পরিমাণে কীর্তন পৌষ পার্বণ এবং গাজন উৎসব দেখা যায় কীর্তন হল আমাদের কাছে এক আবেগের জায়গা প্রতি বৈশাখ মাসে এই কীর্তন দেখা যায় প্রতিটি গ্রাম বাংলার প্রতিটি গ্রামে এবং পৌষ পার্বণ হল পৌষ মাসের নতুন পিঠে খাওয়ার উৎসব গাজন উৎসবও করা হয় শিবের কে কেন্দ্র করে শিব পার্বতীর বিয়েকে কেন্দ্র করে এ গাজন উৎসব উদযাপিত হয় প্রতিটি গ্রামে ছৌ নাচ এবং বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানের মাধ্যমে সবাই এই গাজন উৎসবে মেতে উঠি সাধারণত চৈত্র সংক্রান্তি দিনে এই উৎসব হয় এবং পয়লা বৈশাখ এই ব্রতের উদযাপন দেখা যায় এবং অনেক অনেক জায়গায় চড়ক ঘোড়া দেখা যায় তাই এই প্রতিটি উৎসবই মানুষের লোকসংস্কৃতির এক প্রচার ঘটে থাকে যেমন টুসু গান দেখা যায় পৌষ পার্বণের সময়ে